আমি একটা সাধারণ ঘরের বউ শখ হিসেবে ফটোগ্রাফিকে আমি বেছে নিয়েছি বলতে আমি তো বড়ো ফটোগ্রাফার না যে বিভিন্ন ধরনের ফটো ফটোগ্রাফি শিখেছি সেটাও না এমনি আমি সা ছোটোখাটো ছবি তুলি তুলে সেটা ফেসবুকে আপডেট করি ফেসবুকে ছাড়ি বিভিন্ন ধরনের ছবি ছাড়ি ধরো স্বামীর সাথে ঘুরতে গেলাম সেরকম কোনো ছবি ছেলেকে নিয়ে কোনো ছবি মেয়েকে নিয়ে কোনো ছবি এরকম কোনো ছবি আমি ছাড়ি কিন্তু বড়ো ফটোগ্রাফার এবারে আমি এটাও বলতে পারি যে আমি একদিন মানে তো দার্জিলিংয়ে গিয়েছিলাম সেখানে বরফের দেশ সেখানে ভীষণ ভালো লেগেছিলো সেখানে আমি ছবি তুলেছিলাম এবং আমার স্বামীকে বলেছিলাম একটা জুম করে ছবি তোুলো সে জুম করেও তুলেছিলো ওটা বড়ো করে ছবি তুলতে বলেছিলাম সেটাও তুলেছিলো আম ছেলেকে নিয়েও ছবি তুলেছিলাম মেয়েকে নিয়েও ছবি তুলেছিলাম স্বামীর সাথেও ছবি উঠেছিলাম সেলফি উঠেছিলাম সেই হিসেবে মানে ছবি তোলা ছবি তোলাটা আমার খুব পছন্দ এবং ছবি উঠতেও খুব ভালো লাগে ওই জন্য আমি ছবি উঠতে খুব পছন্দ করি এই এইভাবে একদিন আরও একবার আমি গ্রামে গিয়েছিলাম গ্রামের দৃশ্যটা খুব মন মনোরম এবং প্রাকৃতিক খুব সুন্দর লাগে সবুজ ধানের ক্ষেত শস্যখেত তারপরে মাঠে গরু ছাগল বিভিন্ন পশু পাখি খুব ভালো লেগেছিলো সেখানেও বিভিন্ন ধরনের ছবি তুলেছিলাম এবং সেই ছবিকে ছবি ছবিগুলো আমি এনে অ্যালবামের মধ্যে রেখে দিয়েছিলাম স্মৃতি হিসেবে এবং সেই সেই অ্যালবামের ছবিগুলো আমি সব সমময় দেখি এবং মনে করি সেই সেই গ্রামের দেশের কথা এবং ওই দার্জিলিংয়ের ওখানেরও ছবিও আমি অ্যালবামে রেখে দিয়েছিলাম সেই ছবিগুলো আমি দেখি যখন মনে মনে পড়ে তখনই দেখি এবং আমার ছেলের স্কুলে তখনও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন ধরনের অনুষ্ঠান প্রতিযোগিতা হয় সেই ছবিগুলোও আমি তুলেছিলাম তুলে ফটোগ্রাফি আমি রেখে দিয়েছিলাম মেয়ের স্কুলেও বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় নাচ গান হয় সেই ছবিগুলোও আমি তুলে ফটোগ্রাফি রেখে দিয়েছিলাম এইভাবে চলছিলো কিন্তু আমার বাড়ি থেকে অতটা টাকা পয়সাও ছিলো না যে আমি ফটোগ্রাফ শিখবো শিখে বড়ো ফটোগ্রাফ হার হব কিন্তু সাধারণ ঘরের বউ ওই জন্য ছোটোখাটো ফটো তুলি তুলে বিভিন্ন ফেসবুকে দিই ছবি ছাড়ি ছবি ছাড়তে ভালোবাসি এবং ঘরের দেওয়ালে চার দেওয়ালে সাজিয়ে রাখি বিভিন্ন ধরনের ছবি যখন যেটা মনে হয় তখন সে তখন মনে হয় সেলফি তুলব বন্ধুবান্ধবী সবার সাথে প্রতিদিন বিকালেও ছবি তুটি তুলে সেই ছবিগুলো নিয়ে ফোন থেকে ফোন থেকেটু বের করে ঘরে টানিয়ে রাখি এই এইভাবেই চলে আর কি